হ্যাঁ হ্যাঁ দাদা হঠাৎ কী হলো

কিন্তু দেখছি বললে কী করে হবে আমার তো অফিস টাইম আমাকে অফিসে তো টাইমে পৌঁছোতে হবে তারা কি বুঝবে করার নেই বলছেন কেন আপনারা যখন গাড়ি বের করেন তখন চেক করেন না কেন আপনারা রেগুলারের প্যাসেঞ্জার নিয়ে যাবেন আপনারা গাড়ি ভালো করে চেক করবেন না গাড়ি ট্রিটমেন্টে রাখবেন না তাহলে কী করে হবে আমাদের অফিস টাইম তাহলে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন যেটা করবেন তাড়াতাড়ি করুন কারণ আমাদের অফিসে টাইমে পৌঁছোতে হবে কাজ করতে হবে তো আমরা তো আর ঘুরতে যাই না যে আমরা বেড়াতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি তা তো নয় আমাদের কাজ করতে যেতে হয়

আর তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন আর একদম ধৈর্য রাখা যাচ্ছে না এই গরম এই গরমে এইভাবে আর অফিসে যাওয়ার সময় এরকম হলে কি মানুষ ইয়ে করতে পারে আমাদের